আমি আমার মহাবিদ্যালয়ে আমাকে আমার মাস্টারমশাই একটা কাজ দিয়েছিলেন সেই কাজটা যখন আমি করতে গেছিলাম

করতে গিয়ে নিয়ে আমি একটা ভুল করে ফেলি আর তার জন্য একটা বিশাল বড়ো ভুল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই ভুলটাকে আমি অনেক কষ্টে অনেক নিজের বুদ্ধি দিয়ে সেই ভুলটাকে আমি কাটিয়ে উঠেছিলাম তো তার জন্য স্যার এখনও আমার নাম করেন তবে হ্যাঁ ওই ধরনের ভুল মানে কোনওদিনই হওয়া মানে উচিত ছিল না আমারও আমারও সেই ভুলটা আমি নিজে মেনে নিয়েছিলাম এবং এই ভুল আমি এখনও মানি স্বীকার করি যে হ্যাঁ এই ভুলটা সত্যিকারের খুবই খারাপ কারণ এই রকম ভুল হওয়া উচিত নয় আমি হঠাৎ করে একটা কাজ দিয়েছে সেটাকে আমি মানে নিজের সব কিছু দিয়ে নিয়ে করা উচিত ছিল তো সে কিন্তু তারপরেও আমি ওই কাজটাকে অনেক বুদ্ধি দিয়ে আমার মাথার বুদ্ধি দিয়ে নানান ধরনের মানুষজনের সাহায্য নিয়ে আমি ওই বুদ্ধি দিয়ে ওই কাজটাকে ঠিক করে দিয়েছিলাম আর এটার জন্য স্যার এখনও আমাকে ধন্যবাদ জানায়